মানুষের জীবনে খেলার উপকারিতা অপরিসীম খেলা মানুষের জীবনে বিভিন্ন উপায়ে প্রভাব বিস্তার করে থাকে যেমন মানুষের শারীরিক বিকাশে খেলার উপকারিতা অনস্বীকার্য একজন ছেলের সুস্থ শারীরিক বিকাশে রোজ নিয়মিত খেলাধূলা অত্যন্ত প্রয়োজনীয় তা ছাড়াও মানুষের মানসিক বিকাশেও খেলার প্রয়োজনীয়তা অপরিসীম আমি ছেলেবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসি এবং আমি মনে করি আমার মানসিক বিকাশের ক্ষেত্রে ক্রিকেট খেলার অপরিসিম ভূমিকা রয়েছে তাছাড়াও কোনো মানুষের যদি মন খারাপ হয় সেই মন খারাপ ভুলিয়ে দিতেও খেলা এক উপকারী ভূমিকা পালন করে থাকে